আমি রাজস্ব উৎপন্ন করার জন্য খামারের পশুদেরকে বিভিন্নভাবে ব্যবহার করে থাকি যেমন আমি যদি আমার খামারে মোষ পালন করে থাকি সেক্ষেত্রে আমি মোষগুলোকে চাষে চাষ আবাদের কাজে ব্যবহার করে থাকি এই মোষগুলি লোকের গোরুর মোষ গাড়ি টানে এবং বিভিন্ন মালপত্র বহন করে সেখান থেকে আমি রাজস্ব আদায় করে থাকি তাছাড়াও আমার খামারে যে সমস্ত গোরুগুলি রয়েছে সেগুলি গোরুর গাড়ি হিসাবে গাড়িতে ব্যবহার করা হয় বিভিন্ন লোকজন এসে আমার গোরুগুলোকে নিয়ে যায় তার বদলে আমাকে বিভিন্ন টাকা দিয়ে থাকে তাছাড়াও গোরুর দুধ মোষের দুধ এই দুধগুলিকে বিক্রি করে আমি অনেক রাজস্ব উৎপন্ন করেছি তাছাড়াও ছাগলের দুধও মানুষ অনেকাংশে খেয়ে থাকে এই ছাগলের দুধগুলোও আমরা বিক্রি করি তাছাড়া আমি যখন ছাগলগুলিকে অনেক বড় হয়ে যায় তখন এই ছাগলগুলিকে বিক্রি করে আমি সেই সেই থেকেই অর্থ উপার্জন করি তাছাড়াও আমার খামারে আমি মুরগি পালনও করেছি মুরগিগুলি এক মাস পরে আমাকে বিক্রি করে দিতে হয় হ্যাঁ সেখান থেকেও আমার যথেষ্ট রাজস্ব উৎপন্ন হয় তাছাড়াও আমি অন্যান্য যে সমস্ত পশু চিকিৎসা উৎপন্ন করি খামারে চাষ আবাদ করি তাদেরকেও বিভিন্নভাবে রাজস্ব উৎপন্ন করে থাকি